ভারতে কয়েক দশক ধরে সরকারি চাকরির বিশেষ একটা সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে না তাই তারা তরুণেরা বিশেষ করে তাদের জীবনের লক্ষ্য খুঁজে পেতে তারা নিজেরাই ইউটিউব চ্যানেলের মতন একটি চ্যানেলে তারা কাজ করছেন এবং তারা তাদের সেখানকার ছবি বা বিভিন্ন জায়গায় রিলস বা ভিডিও ছবি তুলে আপলোড করে সেখান থেকে অনেক রকমের পয়সা তারা রোজগার করছে এবং তারা তাদের জীবনের মানেও কিন্তু খুঁজে পাচ্ছেন এছাড়াও যেমন আরেকটি ভ্রমণকারী ই একটি গ্রুপ উঠেছেন যেখান থেকে তারা বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছেন একসঙ্গে অনেক মানুষকে সেটা তারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে অনলাইনে তারা তাদের বিজ্ঞাপনটি দিচ্ছেন ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে তাদের ডিরেকশান দিচ্ছেন কতো টাকা এবং কম পয়সায় খুব অল্প টাকায় কীভাবে সব রকম বৃত্তান্ত তারা তুলে ধরছেন তুলে দেওয়ার ফলে মানুষ কিন্তু সহজেই তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং সেখান থেকে তারাও কিন্তু কিছু পয়সা উপার্জন করতে পারছেন এছাড়াও আও আরেকটি যেমন কমেডিয়ান কমেডিয়ানটি বিভিন্ন রকম এখন টিভি শোয়ে কমেডিয়ানের পাঠ ওঠে কিন্তু যাত্রা বা রিয়ালিটি শো এখন উঠেই গিয়েছে বিশেষ করে হাঙ্গামা বা ডান্স শো কিছু রয়ে গিয়েছে সেই ডান্স শো বা হাঙ্গামাতে কমেডিয়ানের একটা পার্ট থাকে যেখানে মানুষকে হাঁসিয়ে বা বিভিন্ন রকম হাস্য কৌতুক কথা বলে তাদের মনের নে আনন্দের আনন্দক দেয় সেই মানুষটা কিন্তু সেইভাবে টাকা রোজগার একটা করেন এইভাবে ভারতীয় তরুণেরা জীবনে একটা আনন্দ খুঁজে পাচ্ছেন এবং তারা তাদের জীবনের একটা করে মানে খুঁজে বের করছেন